হ্যাঁ বলছি যে গাড়িটা পৌঁছতে আর কতক্ষণ টাইম লাগবে বলছি যে এই চারপাশে তো ট্রাফিকের পরিস্থিতি তো দেখছি খুবই খারাপ বলছি গাড়িটা কি অন্যদিকে কি ঘুরিয়ে নিয়ে যাওয়া যাবে না এত ট মানে ট্রাফিক জ্যামে আটকে পড়েছি য তাই বলছি যে এ অন্য কত সময় লাগবে এই ট্রাফিকটা প এত ট্রাফিক পেরিয়ে যেতে কতক্ষণ টাইম লাগবে হ্যাঁ না হলে অন্য কোনো রাস্তা দিকে একটু ফাঁকা রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা সেটা একটু দেখুন না হ্যাঁ যদি যাওয়া যেত খুবই ভালো হতো কেননা আমার খুব একটু দ জরুরী দরকার রয়েছে সেইজন্য বলছি যে আচ্ছা ঠিক আছে তাহলে এই দিকে ট্রাফিকটা এত ট্রাফিক পেরিয়ে তো এত ভিড় মানে রাস্তা তো আটকে গিয়েছে এত ভিড় পেরিয়ে তো যেতে তো টাইম লাগবে তো অন্যদিকে একটু ফাঁকা করে যদি যাওয়া যেত অন্য রাস্তা দিকে সে রাস্তাটা ফাঁকা থাকলে কিন্তু আমাদের এতটা টাইম লাগতো না হ্যাঁ ঠিক আছে তো একটু দেখুন না তাহলে অন্য কোনো দিকে যাওয়া যায় কিনা হ্যাঁ যাওয়া গেলে মানে ভালো হতো খুবই সুবিধা হতো আর কি ওটা দেখলে খুবই ভালো হতো তো আচ্ছা ঠিক আছে দেখো তাহলে দেখুন তাহলে অন্যদিকে যাওয়া যায় কিনা ঠিক আছে